আমার চারপাশে মৌলিক রূপগুলি বলতে আমি দেখছি কি যে মানুষ এখন চারিদিক থেকে অনেক উন্নত হয়েছে এখন দোকানে জিনিস কিনতে গেলে টাকা লেনদেনের যে হাতে বা হাতে দেওয়া নেওয়ার ব্যাপারটা সেটা এখন পরিবর্তন হয়েছে এখন বিভিন্ন ধরণের পেমেন্টের অপশন এসছে যেমন সেটা পেটিএম বলুন বা ফোনপে বলুন বা গুগল পে বলুন তাতে কি হচ্ছে মানুষ হাতে হাতে আর টাকা পয়সা লেনদেন করছে না সবই এখন ওই অনলাইনের মাধ্যমে হয়ে যাচ্ছে এবং এটা আমার জীবনে প্রভাবিত করেছে কারণ খুবই ভালোই প্রভাবিত করেছে কারণ এখন টাকাপয়সা রাখারাখির ঝামেলা থেকে অনলাইনে রাখাই অনেক ভালো কারণ সেটা একটা সেফটি থাকবে চুরি হওয়ার অতটা চান্স থাকবে না এবং এই প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষ জীবনকে অনেকটা সহজও করতে পেরেছে